যে গাছপালাগুলি বেঁচে থাকা খুব কঠিন সেগুলো হচ্ছে লাউ গাছ কুমড়ো গাছ আর কলা গাছ আর ধান গাছ সেগুলো খুব অল্প সময়ের মধ্যে ফল দেয় এবং মারাও যায় তাছাড়া শীতকালে কিছু শীতকালে বা গ্রী গ্রীষ্মকালে গাছেতে যত্ন যেভাবে নেবো সেগুলো সেগুলো হচ্ছে যে প্রথমে কোনো গাছ যখন বপন করবো তারপরে সেটাকে সময় মতো জল দেবো এবং যাতে যেন প্রচুর রোদ না পড়ে সে দিক থেকে উপরে একটা ছাউনির মতো করে দেবো আর গ্রীষ্মকালে যখন খুব বৃষ্টি হয় বর্ষাকালে খুব বৃষ্টি হবে তখন গাছের গোড়াতে বেশি করে মাটি দেবো এবং একটু ঢিপি মতো করবো যাতে যেন জলটা না জমে এবং গাছ যেন না মরে যায় এভাবে আমি গাছেতে যত্ন নিয়ে থাকি